আমাদের গ্রামে পোলিওর রোগ বাঁচাতে বাচ্চাদের পোলিও টি এ টিকা দিয়ে যা দিয়ে যায় সেটা নেওয়া হয় আর স্বাস্থ্যকেন্দ্র থেকে আর ভালোমন্দ রাখতে বলে বাচ্চাদের সাবান ডেটল টেটল দিয়ে পরিষ পরিষ্কার পযি পরিচ্ছন্ন রাখতে বলে খাবার ভালো মানে প্রোটিন জাতীয় কোনো কিছু খাবার খাওয়াতে বলে আইসিডিএস স্কুল থেকে ছাতু স্ খিচুড়ি সব কিছুই দে দেয় মানে প্রোটিন জাতীয় খাবার আ আর প্রতিদিন মানে ওষুধও দেয় মানে নিজের বাচ্চা আছে নিজের বাচ্চার মানে আপেল সিদ্ধ টিদ্ধ আবার মানে প্রোটিন জাতীয় খাবার ডিম সিদ্ধ এসবগুলো খাইয়ে পোলিও রোগ বাচ বাঁচানোর জন্য এত কিছু সুযোগ সুবিধা মানে ভালোমন্দ আর কি রাখতে হ বল বলে